হ্যাঁ আমি প্রায়ই ট্যুরে বের হই আমার ট্যুরে বেড়াতে যাওয়াটা আমার একটা নেশার মতো তবে সব থেকে প্রিয় আমার গন্তব্যগুলির মধ্যে আমার সবথেকে প্রিয় সৈকত যেমন পুরীর সমুদ্র আমার ভীষণ প্রিয় আমি প্রায় প্রত্যেক বছরই পুরীর সমুদ্রে বেড়াতে যাই পুরীর সমুদ্রের মানে তীরে বসে কোনও এক জায়গায় বসে সারাদিন ধরে যে সমুদ্রের ঢেউয়ের ওই আওয়াজ ওইটাকে আমাকে ভীষণ টানে আমি একমাত্র ওর টানেই বুঝি বারবার আমি যাই পুরীর সমুদ্রে অনেক সমুদ্রেই আমি গেছি কিন্তু কোনও বেলাভূমি এতটা মনে হয় আমাকে টানেনি যেটা আমার পুরীর সমুদ্র টানে ওর যে আওয়াজ ওই আওয়াজটা যেন আমার আমি ওখান থেকে ফিরে আসবার পরেও বহুদিন কানের মধ্যে আমার ওই ঢেউয়ের আওয়াজ আমি শুনতে পাই আরও আছে পুরীর সমুদ্রে বেড়াতে গেলে একটু জগন্নাথ দেবের মন্দিরে যাওয়া হয় বা আশেপাশে একটুখানি বেড়ানো হয় ঐ জায়গাগুলো যেহেতু আমি প্রত্যেক বছরই যাই সমুদ্রে ওই জন্য আমি খুব একটা পাশাপাশি কোথাও বেড়াতে প্রত্যেকবার আমি অত যাই না আমার আকর্ষণ শুধু ওই ঝাউবন আর ওই সমুদ্রের ওই ঢেউয়ের আওয়াজ ওই আওয়াজের টানেই আমাকে বারবার নিয়ে যায় আর এছাড়া যে পাহাড়ে বেড়াতে ভালোবাসি না তা না কিন্তু ওটা আমার কাছে মনে হয় খুব কষ্ট কেননা পাহাড় বেড়ানোটা আর কি মানে একটুখানি শরীরের ক্ষমতার বেশি দরকার পাহাড়ে উঠতে পারা যাবে তবেই না পাহাড় ভালো ওইদিক থেকে দেখতে গেলে আমার সমুদ্র সৈকত বেশি পছন্দের